আমাদের এখানে সাংবাদিকদের সব থেকে মানে সব থেকে বেশি যেটা মানে আর কি ইয়ে হয়েছে খবরের যেমন এদিকে মার্ডারের খবর এরা খুব মানে কোনো ভয় না করে নিজেকে বড়ো কর না করে নিজের জীবন বাজি রেখে যেমন খুব মানে সাহসিকতার সঙ্গে সেই সংবাদগুলোকে ছড়িয়ে দেয় বা সাংবাদিকরা সেই খবরগুলোকে দেখানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেখানে গিয়ে সেই খবরগুলোকে চ্যানেলকে পৌঁছে দেয় এটাই খুব ভালো পরিচিত রিপোর্টাররা বা খুব ভালোভাবে কাজ করছে এদের এই জন্য খুবই ভালো লাগে এদের আরও ভালোভাবে খবরগুলোকে দেওয়ার জন্য আরও উৎসাহিত করা উচিত এদেরকে আর এরা আরও ভালোভাবে সংবাদ মাধ্যমকে আরও ভালো ভালো জিনিস পৌঁছে দিক বা যেগুলো দেখাতে অনেক রিপোর্টাররা ভয় পায় আমাদের এখানকার রিপোর্টাররা সেইগুলো ভয় পায় না নিজের জীবন বাজি রেখে সেগুলোকে তুলে ধরে মানুষের সামনে বা খবরের চ্যানেলকে সেগুলোকে পৌঁছে দেয় নিজেদের জীবন বাজি রেখে নিজেদের কথা না পরোয়া করে নিজেদের কথা না ভেবে খবরগুলোকে তুলে ধরে বা খবরগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সেই জায়গাতে নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়ে খবরগুলোকে ছড়িয়ে দেয় সবার মধ্যে মার্ডারের খবর যেগুলো মানুষ ভয় পায় সেগুলোও ওনারা তুলে ধরে